শখ হিসেবে আমি সবার প্রথমে বাগান করাটাকেই প্রাধান্য দিচ্ছি কারণ আমি জানি আমরা সকলেই জানি যে একটা গাছ একটা প্রাণ আমাদের পরিবেশে এখন দূষণের মাত্রা অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে প্রকৃতিতে শব্দ দূষণ তো হচ্ছে জল দূষণ হচ্ছে তার সাথে বায়ুটাকেও দূষণ হচ্ছে আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি সেই নিঃশ্বাসটাতে মধ্যেই এত এত পলিউশন এস এত দূষিত পদার্থ আছে যার জন্য আমরা যে নিঃশ্বাস টানছি সেই নিঃশ্বাসটাও বিষাক্ত হয়ে গেছে সেইটা শুধুমাত্র ওই দূষণমুক্ত করতে পারবে একমাত্র গাছ তাই গাছ লাগাতে হবে এবং প্রাণ বাঁচাতে হবে কথায় আছে না একটা গাছ একটা প্রাণ মানুষের তাই আমরা যদি এখন কি হচ্ছে অনেক গাছ অনেক অনেক জঙ্গল অনেক বাগান কেটে আমরা ইঁট পাথরের বাড়ি তৈরি করে ফেলছি গ্রাম অঞ্চল কেটে দিয়ে এখন তো গ্রাম অদৃশ্য হয়ে গেছে সেই গ্রাম কেটে দিয়ে আমরা কি করছি অনেক দোতলা বাড়ি বানাচ্ছি নগর বানাচ্ছি শহর বানাচ্ছি সেখানে আমরা আরাম করে আছি কিন্তু কি ক্ষতি করছি নিজেদের যে পরবর্তী জীবনটাকে আমরা আরো দূষণমুক্ত করে তুলছি দূষ দূষণযুক্ত করে তুলছি সেই দূষণেতে আমাদের কী হচ্ছে আরো অনেক রকমের রোগ ব্যাধি তৈরি হচ্ছে তাই সবার প্রথমে আমাদেরকে এখন থেকে একটাই আমাদের মূলমন্ত্র গাছ লাগাও প্রাণ বাঁচাও তাই গাছ আমাদেরকে লাগাতেই হবে এবং সেই গাছগুলোকে আমরা যদি ঠিকভাবে যত্ন নিতে পারি এবং বড়ো করতে পারি এবং আমরা যে গাছ মানুষ অনেক মানুষ কি হয় গাছ কেটে ফেলে সেই গাছ অনেক বাগান অনেক অনেক জঙ্গল যে কেটে ফেলে ন বড়ো বড়ো শিল্প কারখানা বাড়িঘর বানানো হচ্ছে সেইগুলো যদি একটু রোধ করতে পারি এবং মানুষের মধ্যে একটু জনসচেতনতা বাড়াতে পারি হ্যাঁ তাহলে আমাদের কি হচ্ছে যে আমরা নিজেরাও বাঁচবো এবং পরবর্তী প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকেও বাঁচাতে পারবো ভবিষ্যতে যে সমস্ত একটা বিপর্যয় আমাদের পরিবেশের মধ্যে বিপর্যয় নেমে চলে আসতে চলেছে সেই বিপর্যয় থেকে আমরা মানুষকে রক্ষা করতে পারবো তাই আমরা সবাই মিলে যদি এই মন্ত্রটা মান মেনে চলতে পারি যদি আমরা এইটা ভেবে নিতে পারি তাহলে আমদের পরবর্তী প্রজন্মও বেঁচে যাবে এবং আমাদের পরিবেশ অনেকটা দূষণমুক্ত হতে পারবে যে এই আমাদের গাছ আমাদের যে অক্সিজেন দেয় হ্যাঁ এই অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ব্যালেন্সটাকে মেনটেন করতে পারে আমাদের যে বৃষ্টি আনতে পারে এখন আমাদের বৃষ্টির সংখ্যা বৃষ্টি পরিমাণটা কমে যাচ্ছে বৃষ্টি না হলে মানুষ ফসল ফলাবে কিভাবে মানুষ খাবে কিভাবে আহারের জন্য হ্যাঁ সব কিছুর জন্যই আমাদের গাছকে প্রয়োজন গাছ আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের উপকার করেই যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু আমরা তার বিনিময়ে শুধু কি করছি আমরা সব সময় হচ্ছে অন্যায় কাজগুলো করে যাচ্ছি যেইগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতি করে নিজেদের জন্য ক্ষতি করে সেটাই আমরা করে যাচ্ছি তাই সবার আমি মনে করি যে সবার যেন গাছ লাগানো একটা হচ্ছে প্রধান কাজ হয়ে উঠতে পারে বাগান তৈরি করা একটা সবার শখ হয়ে ওঠা উচিত আমি মনে করি